হ্যালো বলছি এখানে কীরকম কী ডিজাইনের চুল কাটা হয় সেটা জানতে চাইছি কারণ আমি কালকে আমার ছেলে চুল কাটার কথা বলছিল আর সে এমন ডিজাইন বলছে আমি সেটা বুঝতে পারছি না পাশের একজন বলল যে এই দোকানটায় যাও গেলে জানতে পারবে কীরকম চুল কাটার ডিজাইন হয় তা আপনি কি বলুন জানি না সে শুধুই বলে যে সবাই নানান রকম ডিজাইনের চুল কাটে মা সামনে কালীপুজো আছে চুল কাটব তারপরে ফিস্ট করতে যাব শীতকালে সেই জন্য চুলগুলো নানা রকম ডিজাইন করতে চাইছে কী করতে চাইছে গেলে জানতে পারব তো আপনি কীরকম কীরকম চুল কাটেন আর কীরকম কী রেট নেন একবার বলুন না শীতকালেরটাই বলুন বাচ্চা তো বায়না ধরবেই তবু বাবা মায়েরও তো একটু মত থাকে দেখি যদি শোনে তাহলে সেটাই বোঝাব আচ্ছা ঠিক আছে আপনার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ছেলের নামটা লিখে রাখুন কার্তিক ঘোষ হ্যাঁ ঠিক আছে দেখি কাল না হলে পরশুদিনের মধ্যেই যাব তো আপনার এই ফোন নাম্বারে ফোন করে যাব আচ্ছা ঠিক আছে ওই ব্যাপারে তো অতশত জানি না গেলেই সে দেখে আর সবকিছু ঠিক করা হবে ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হুম